প্রথমত বিনা পুঁজির ব্যবসা বলা যেতে পারে মাছ ধরা মাছ ধরার অনেক প্রতিবন্ধকতা আছে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু মাছ ধরতে গেলে নতুন নতুন মাছ প্রতিদিনই প্রায় প্রতিদিনই নিত্য নতুন প্রজন্মের মাছ খুঁজে পাওয়া যায় সমুদ্রে এছাড়া যদি একসঙ্গে এক ঝাঁক মাছ পড়ে যায় তো অনেক সময় হয় জাল কেটেও দিতে হয় মাছ কিছু মাছ বের করে দিতে হয় অনেক মাছ একসঙ্গে পেলে অনেক পুঁজি হাতে চলে আসে অনেক যেমন লাভ আছে সেরকম ক্ষতির দিকও অনেক আছে মানুষের জীবন সংশয়ও হতে পারে যদি সমুদ্রের ঝড়ের কবলে পড়ে মানুষ বা সেরকম সমুদ্রে বিভিন্ন রকম হাঙড় কুমির এটা সেটা তো থাকেই জলজ প্রাণী সমস্যা তো আছে কিন্তু আমি চাইব না যে আমার পরবর্তী প্রজন্ম এই পেশায় নিযুক্ত হোক আমি চাইব তারা আরও উন্নত কোনো পেশা বা তারা চাকরি বাকরি করুক সেটা আমি চাইব তো যদি না হয় তো এই পেশাটাও যে খুব এই খারাপ কিছু সেটাও না আমরা বংশ পরম্পরায় তো আমাদের যেহেতু মাছ ধরাই পেশা তো এটাকেও আমরা খারাপ বলবো না এটা করলেও পরবর্তী প্রজন্ম করতে পারে তো যদি মনে হয় মন থেকে বলতে গেলে পরবর্তী প্রজন্ম আমরা চাইব যে এই পেশা ছাড়া যদি অন্য কোনো পেশায় ভালো কোনো পেশায় নিযুক্ত হতে পারে তাহলে ভালো